ভারতের স্বাস্থ্যসেবার অবস্থা এখন আগের থেকে উন্নত কিন্তু কিছু কিছু শহরে সেটি উন্নত হয়েছে যেমন মেট্রোপলিস সিটিগুলো যেমন দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এই সব জায়গাতে মোটামুটি ব্যবস্থা উন্নত কলকাতা তবু উন্নত নয় তার থেকে বেশি হায়দ্রাবাদ বা অন্য কোনো জায়গা বলতে পারেন যেমন হায়দ্রাবাদ এখন দিক দিয়ে খুবই উন্নত সেমনিভাবে উন্নত কিন্তু পশ্চিমবঙ্গ এখনও সেমনিভাবে উন্নতি করতে পারেনি বলতে পারেন কেন কি কেন কি এখানে এখনও সরকারি হসপিটালগুলোতে সেরকমভাবে ডক্টর বা সেরকমভাবে চিকিৎসা ব্যবস্থা করা হয় না এবং একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয় এই জন্য আমরা যেতেও চাই না বা মানে বেডও পাওয়া যায় না একটা বেডে দুজন দুজন করে থাকতে হয় আমি যা দেখেছি আমাদের এখানে বলে কিন্তু আর এখানকার প্রাইভেট মানে প্রাইভেট যে হসপিটালগুলো মানে বেসরকারি হাসপাতালে খরচা প্রচন্ড ব্যয়বহুল এগুলো একটু মানে মাঝারি পরিবারের ক্ষেত্রে বহন করা খুবই মুশকিল এটা একদমই মানে খুবই বাজে অবস্থা এখানকার এটাতে নিয়ে সরকারের প্রচুর দেখা দরকার এবং কিছু স্টেপ নেওয়া উচিত আমি মনে করি পশ্চিমবঙ্গের এছাড়া ভারতবর্ষের চেন্নাই চেন্নাই খুবই উন্নত হয়ে গেছে প্রধানত চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্যসেবার দিক থেকে চেন্নাইয়ের সি এম সি হসপিটাল খুবই নাম করা এখানে বাইরে বাইরে বিদেশ থেকেও লোক দেখাতে আসে বলতে হবে যে ভারতের একদিকে যেমন চেন্নাই এতটা উন্নত হয়েছে আর ঠিক পশ্চিমবঙ্গের ঠিক ততোটাই অবনতির পথে এগিয়ে গেছে পশ্চিমবঙ্গ কিন্তু একদমই উন্নতি লাভ করতে পারেনি স্বাস্থ্যসেবার দিক থেকে আমি এটাই মনে করি তাই এখানে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবার দিকে নজর দেওয়া দরকার এবং এখানে কিছু করা দরকার আমি পশ্চিমবঙ্গের প্রধান প্রধান স্বাস্থ্যসেবার বলতে এগুলোই মনে করি এবং আমার এগুলো মনে হয় যে এগুলো ঠিক করা দরকার নয় তো পরবর্তীকালে অনেক বড়ো সমস্যা হতে পারে আমার এটাই মনে হয়